দেখুন বাইকিংয়ে আমি ফ্যাশান হিসাবে বর্ণনা অবশ্যই করবো এখন কারণ মডার্ন যুগ চলে এসেছে কারণ ছেলে মেয়ে এখন নর্মাল বাইকের থেকে ফ্যাশান বাইক বেশি আর কি চালাচ্ছে আর মানুষ বলতে এখনকার ছেলে মেয়েরা ওই সবই গাড়ি আর কি পছন্দ করছে যে ছেলে হোক আর মেয়ে হোক তো ফ্যাশান গাড়ি এখন একটা যুগ চলে এসছে ফ্যাশান গাড়ির মধ্যে যেমন পড়ছে এক নম্বরে কে টি এম ডিউক বুলেট এম টি তারপর আপনার নিনজা আছে এন এস টোয়েন্টি প্র অনেক ধরনের আর কি বাইক আছে তো এভাবে আর কি মানুষের ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে তো বাইক চালানোর সময় কিছু অনুভূতি অনুভব অবশ্যই করি বাইক আপনি যখন চালাবেন বা কোথাও যাচ্ছেন তো মোটামুটি আপনি যে প্রাকৃতিকের আবহাওয়া বা আর কি আপনি অনুভূতি করবেন খুব ভালো লাগবে তো আপনার এইসব যদি আপনি অনুভব আর কি করতে শিখিয়ে যান যে এই প্রাকৃতিক দৃশ্যে হাওয়া তারপর এসবে আর কি তো আপনি অনুভব করতে পারবেন তো আপনি যদি গাড়ি খুব গতিতে চালান তাও একটা আপনি অনুভব পেতে থাকবেন আপনি বুঝতে পারবেন সব কিছুই বাইক চালানোর সময় তো বাইক চালানো জোরে চালানো একটা আর কি ফ্যাশানে দাঁড়িয়েছে এখনকার ছেলেমেয়েরা সব সমময় আর কি বাইক জোরেই চালায় তো চালানো উচিত না সেফটি নিয়েই বাইক চালানো উচিত তো মোটামুটি এইভাবে আর কি সব ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে এবং আপনি যত আস্তে আস্তে আপনি যাবেন গ বাইক চালিয়ে একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আপনার অনুভূতি অন্য রকমই আর কি থাকবে